হ্যাঁ আমার মতে আমি মনে করি যে মিডিয়া এবং শিক্ষা ব্যবস্থায় বাংলা ভাষা পর্যাপ্তভাবে প্রতিনিধিত্ব করে কারণ আমার মতে মনে হয় যে এখন দেখা যাচ্ছে যেসব ইউটিউব ফেসবুক ফেসবুক আরও অনেক কিছু আছে যেসব আমরা বাংলা ভাষায় আমরা দেখতে পারি বাংলা ভাষায় আমরা ব্যবহার করে সেটা আমরা দেখতে পারি বিভিন্ন রকমের সঙ্গীত আছে বিভিন্ন রকমের অনেক অনেক দেশের যেসব ভিডিও টিডিওগুলো আছে সেগুলো আমরা ইয়ে করলে সার্চ করলে আমরা বাংলা ভাষায় পেয়ে যাই এইভাবে আমরা মনে করি যে আমাদের বাংলা ভাষায় যেসব আছে মিডিয়াগুলো যেগুলো আছে ফেসবুক ইউটিউব আরও যেসব টিভিতে আছে যেসব চ্যানেলগুলো ওগুলো হিন্দিতে থাকলে আমরা সুইচ টিপে বা রিমোটে বাটন টিপে আমরা সেগুলো বাংলায়ও দেখতে পারি যেসব বিভিন্ন দেশে দেশে যেগুলো আর কি হয় খবর অন্যান্য দেশে যেগুলো যে খবরগুলো আমরা বাংলা ভাষায় দেখতে পাই এসব আমরা অনেক অনেক কিছুই আমরা বাংলা ভাষায় ওই ফোনে এবং টিভিতে থেকে যেগুলো আমরা দেখতে পাই সেগুলো আমরা বাংলা ভাষাই দেখতে পাই সেগুলো আমাদের খুবই ভালো লাগে এগুলো আমরা মিডিয়ার কাছ থেকে আমরা যে কোনো চ্যানেলেরের থেকে আমরা এগুলো বাংলা ভাষায় পাই এগুলো আমাদের অনেক অনেক ভালো লাগে আমরা দেখি এই আর কি আমরা বাংলা ভাষার যে মিডিয়া আছে শিক্ষা ব্যবস্থা এবং বাংলা ভাষায় এইভাবেই পর্যাপ্ত প্রতিনিধিত্ব করে